আমি গত দুদিন আগে সকাল দশটার সময় পুরুলিয়া থেকেই বাঁকুড়া যাওয়ার ওলা বুক করেছিলাম গাড়িটির পরিষেবা ভীষণ অপরিষ্কার ছিল এবং সীটগুলো ছেঁড়া বসার যোগ্য না এছাড়াও মাঝপথে চাকা পাংচার হয়ে যায় যার জন্য আমি অনেক দেরিতে পৌঁছাই ফলে আমি খুব অসুবিধাতেই পড়েছিলাম